হ্যাঁ আমি তরুণ প্রজন্মকে সংবাদ দেখতে উৎসাহিত করি কারণ কেন এতে ওরা অনেক কিছু জানতে পারবে ছোটো থেকে হলেও ওরা সব কিছু বাইরের খবর খবরগুলো যুদ্ধ হচ্ছে নাই হচ্ছে তারা সব কিছু জানতে পারবে এবং অন্য সংবাদপত্র থেকেও কার্টুন দেখতে ওরা খুব ভালোবাসে কার্টুন দেখলে ওদের মনটা অনেক খুশি থাকে এবং আমারাও একটু শান্তিতে পাই মায়েরাও অনেক শান্তিতে থাকতে পারে যে ওরা সংবাদপত্রটা খুলে ওরা কার্টুন দেখছে এবং এর থেকে অনেক আমরা উৎসা ছোটো ছেলেরা ওরা অনেক উৎসাহিত হয় এবং খবর দেখলেও লাভ আছে হ্যাঁ খবর দেখলে লাভ আছে এতে দেখবেন যে কোন খবর থেকে আমরা বাইরে অনেক দুর্ঘটনা ঘটছে সেগুলো আমরা ঘরে বসে কিছুই জানতে পারছি না খবর দেখে সেগুলো জানতে পারি বা কোথাও বাইরে এদেশে বিদেশ কোথাও যুদ্ধ হচ্ছে সেইসব জিনিসগুলো আমরাও জানতে পারি খবর দেখে অবশ্যই লাভ আছে যেখানে অনেক কিছু আমরা ঘরে বসে কিছুই জানতে পারি না সেগুলো আমরা টিভির মাধ্যমে খবর দেখে সেগুলো অনেক কিছু জানতে পারি এবং এইগুলা প্রজন্মের সত্যিকারেরই এগুলো দেখার প্রয়োজন আছে